আমি ছোটো থেকে ইস ইউসুফ খার্সের ছবি খুব পছন্দ করতাম এবং ওনার ছবি দেখে দেখেই বড়ো হয়েছি বা ওনার ছবি দেখে দেখে এবং মানে ছবি তোলার প্রতি একটা আগ্রহ জন্মেছে আমার মনেও মানে সব সময় মনে হতো ইস যদি ইউসুফ খার্স স্যারের মতো যদি ফটো তুলতে পারতাম না তাও কী ভালো না হতো তো এবং বলতে মুখের কথা মুখেই রইল হঠাৎ আমি একটা ক্যামেরা কিনে ফেললাম তো সেই ক্যামেরা নিয়ে আমি যখন ঘুরতে যাই তখন আমি ঠিক ঘুরতে যাই তখন ই ইউসুফ স্যারের উনি ঠিক কীভাবে ফটো তুলছে বা একটা ছবি তোলার আগে কী কী লক্ষ্য করে সেই ছবিটা তুলছে তো আমি ঠিক সেগুলি ঠিক ফলো রেখে ঠিক মানে সেগুলি ঠিক ফলো রাখি এবং চেষ্টা করি যে ইউসুফ খার্স স্যারের মতো ফটো তোলার চেষ্টা করি মানে ইউসুফ খার্স স্যারের মতো অত ভালো ফটো তুলতে পারি না তবু চেষ্টা করি মানে যতটুকু আনতে পারি ওনার ছবির সাথে আমার ছবি